এখনকার বাচ্চারা সবাই গেমের প্রতি অডিকটেড হয়ে যায় আমরাদের সময় যদি বলে থাকি আমরাদের শৈশবকাল কেটেছে মাঠের মধ্যে আমরা অপেক্ষা করে থাকতাম কখনও আমাদের স্কুল ছুটি হবে কখনও টিউশন ছুটি হবে আমরা সেই শারীরিকভাবে খেলাধুলো ফুটবল ক্রিকেট কাবাডি আমার গ্রামাঞ্চলের অনেক কিছু খেলাই আছে খো খো অনেক কিছু খেলা আমরা খেলেছি এখনকার বাচ্চাদের ফোন ছেড়ে আমি অবশ্যই বলবো এখনকার বাচ্চাদের তার ফ্যামিলির গার্জেনের এই ব্যাপার নিয়ে একটু সচেতন হওয়া দরকার সেখানে কম কমস কম সেখানে তাদের মানুষ তাদের যেন গার্জেনের এটা মেন মোটিভ থাকে বাচ্চাদেরকে ফোন থেকে একটু দূরে রাখবো গেম থেকে দূরে রাখবো সেখানানে জায়গায় যে টাইমটা সে ফোনে দিচ্ছিলো যে সেই সেই সময়টা গিয়ে গ্রাউন্ডের মধ্যে গিয়ে বাচ্চাদের বাকি বাচ্চাদের সাথে ক্রিকেট ফুটবল এসব কিছু খেলা নিয়ে যেন সেই সময়টা সেখানে কাটাই তাতে বাচ্চাদের শরীরও ভালো থাকবে বা এখনকার ফোনের যে ইলেক্ট্রিক রেডিয়েশন বা ফোনের যে রেডিয়েশান এইসব থেকেও দূরে থাকতে তারা পারবে এখনকার গার্জেনদেরকে কমসে কম তাদেরকে একটা বাচ্চার ফোন টাইম এক ঘন্টার বেশি করা কোনো দিনই উচিত না খুব বেশি হলে কিছু টাইম ফোনে ইন্টারটেনমেন্ট বা কিছু টাইম জন্য হয়ত একটুর জন্য ফোন ইউস করতে পারে বাট সেটা পার্মানেন্টলি না আমি বলবো আমি আমি শারীরিকভাবে গিয়ে গ্রাউন্ডে গিয়ে সেখানে ক্রিকেট ফুটবল কাবাডি ভলিবল এইসব খেলা খেলানোই আমার মনে হয়ে যে উচিত এইসব ফোনের গেম কিছু টাইমের জন্য ঠিক আছে সব সময়ের জন্য না তাদের শারীরিক বিকাশ এইসবের প্রবলেম হতে থাকে